বিভিন্ন প্রদেশে বিভিন্ন সম্প্রদায় নিজস্ব ভাষা সংস্কৃতির ঐতিহ্য রয়েছে দুর্গাপুজোকেও ভারতের ইন্টেনজিবেল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত করা হয়েছে ভারতে চোদ্দোটি ঐতিহ্যশালী সাংস্কৃতিক উৎসবকে ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত করা হয়েছে ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান সমূহের নাম হল আগ্রা ফোর্ট অজন্তা গুহা গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ নীলগিরি ফতেপুর ইত্যাদি